আমার বাড়ির সামনেতে দুটো জমি আছে সেইখানে আমি বাজারে বীজ কিনে নিয়ে আসি বীজ কিনে নিয়ে এসে মাটি একটু খুঁড়ে জল দিয়ে তাকে বীজ রোপণ করি সেই ধীরে ধীরে তাকে জল দেওয়া হয় ধীরে ধীরে গাছগুলো বড় হতে চালে যেমন শাক সবজি বেগুন ও ইত্যাদি অনেক রকমই আছে আমাদের এইগুলো থেকে ঘরে কিছুটা ব্যবহার করা হয় আমাদের ঘরে এগুলো কিনতে হয় না আমি তার পরে আমার বেশি হলে আমি বাজারে নিয়ে যাই সামনেই মার্কেট আমি ভালোভাবে সতর্কে এগুলো নিয়ে যাই নিয়ে যেয়ে কিছু পয়সা আমি পাই বেশি পরিমাণেই পাই আমি যেইভাবে কষ্টটা হয় সেইভাবে কষ্ট সফলটা আমার উঠে যায় এইগুলো আমার খুব ভালো লাগে আমার এখানে স্ শাক সবজি বাজার আরও একটু দূরদূরান্ত থাকতে আমি নিত নিয়ে যেতে পাই সতর্কে নিয়ে যাই পাছে না কিছু ক্ষতি হয় শাক সবজি একবারে টাটকা সবজি নিয়ে আমি ব্যবহার করতে পারি বিক্রি করতে পারি সেই সব পয়সা নিয়ে আমি কিছু সহযোগিতা সংসারের মধ্যে দিতে পারি এটা আমার খুব আনন্দ লাগে খুব ফুর্তির